এখানের ভোক্তারা টেকসই এবং নৈতিক পশুপালন অনুশীলন করতে পারে যেমন স্থানীয়ভাবে প্রাপ্ত উৎস হ্যাঁ এখানের যে বসবাসকারী স্থানীয় মানুষদের তাদের কাছ থেকে পাওয়া কিছু উৎস যেমন তাদের বাড়ির কোনো খাবার ফেলে দেওয়া বা কিছু সেইগুলো থেকে কিন্তু সেগুলো কিন্তু পশুদেরকে খাওয়ানো বা জৈব যে জৈব পাওয়া যায় সেই জৈবগুলোও কিন্তু খুবই কাজে আসে এবং মুক্ত পরিসরে পশু পণ্যগুলি বেছে নেওয়া যেই পরি পশুগুলি যে মুক্ত পরিবেশে থাকতে পছন্দ করে বা মুক্ত পরিবেশের সেই সব পশুগুলি পশুর পণ্যগুলি বেছে নেওয়া এবং ছোটো আকারের কৃষকদেরও সমর্থন করা যারা ছোটো ছোটো কৃষক যারা বড়ো কৃষক নয় সেই রকমভাবে তাদেরকেও তাদেরও সমর্থন করা হ্যাঁ আমি সরকারি স্কিম থেকে সাহায্য পাই আমি এই পশু পালন করার জন্য সরকারি থেকে একটা কিছু পরিমাণ টাকা আমি সাহায্য পাই সেটা একটা স্কিম হিসাবে আমি পেয়ে থাকি এই পেশাকে লক্ষ্য করে আমার একটি পরিকল্পনা রয়েছে এমনিতেই এই পেশার থেকেই কিন্তু আমার পুরো সংসার চলে আমার আর পরিবারের সবারির যা ছোটো ছোটো ইচ্ছা সব কিছু কিন্তু এই পেশার উপর থেকেই কিন্তু পূরণ হয় হয় তো এই পেশা থেকে পরিকল্পনা করেও আমার আরও একটি লক্ষ্য রয়েছে যেটি আমি পূরণ করতে চাই সেটি হলো আমি একটি বাড়ি তৈরি করতে চাই আই আমি কিন্তু আরও একটু বড়ো করে এই পশুদের জন্যই একটি পশু পালন করার জন্য একটি বড়ো বাড়ি করতে চাই এবং আমার এই ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই আমার এমন একটি দাবি বা সুপারিশ আছে যা এই পেশাটিকে আরও ভালো এবং সহজ করে তুলবে হ্যাঁ আমার একটি দাবি রয়েছে সেটি হলো যে আমার পরিবারের সবা সদস্যদের সব সদস্যরা ছোটো বড়ো সবাই এই পেশাটিকে এ খুব ভালোভাবে মেনে নিক বা তারা তারাও তাদের তারাও সাহায্যের হাত বাড়িয়ে দিক এই পেশাটি তালে আরও ভালো হবে এবং সহজ হয়ে উঠবে তারাও যদি আমার আমার সাথে সাথে তারাও যদি পশুদের যত্ন নেয় যে যে পশুপালন করি তো পশুপালনে তাদের যদি যত্ন নেয় এবং তাদের জায়গাটাকে যদি তারাও পরিষ্কার করে রাখে আমি তো আছি আমার পাশাপাশি যদি তারাও আমার অনুপস্তিতে বা আমি কোথাও গেছি কোনো কাজে আছি সেই কা ইয়েতে যদি তারাও আমার পাশে থাকে তো সেক্ষেত্রে কিন্তু এইটা আরও ভালো হবে এবং আরও সেটাকে কিন্তু সহ আরও অনেক সহজ হয়ে উঠবে এ সেটা যে তাদের যত্ন নেবার জন্য কেউ থাকলে তাদের কোনো কী হচ্ছে কখন কী খাবার দরকার কী জল দরকার সব কিছুটা আমি বাদেও যদি আরও আমার পরিবারের কিছু সদস্যরা আমাকে অ সাহায্য করে সেটাতে কিন্তু খুবই ভালো হবে এবং কাজটা আরও সহজ হয়ে উঠবে